ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বা পর্যটক আকর্ষণগুলি বলতে এখানে আমি প্রথমেই আসি দিল্লির আগ্রার তাজমহল যেটা পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ খুব সুন্দর পর্যটক কেন্দ্র বা খুব সুন্দর জায়গা ঘোরার জন্য এটি ম শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল মমতাজ মারা যাওয়ার পরে তার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য শাহজাহান তার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল খুব সুন্দর জায়গা এটি পৃথিবী বিখ্যাত তৃতীয় নম্বরে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ খুব সুন্দর জায়গা এটা মির্জা মিরজাফর সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য ওখানে আত্মসমর্পণ করেছিল ওই প্রাসাদের গেটের সামনে তার নিজের পাপ ধুয়ে দেওয়ার জন্য এর ফলে ঐ হাজারদুয়ারি প্রসাদ খুব বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদে হাজারটা গেট আছে যার জন্য এর নাম হাজারদুয়ারি প্রাসাদ তিন নম্বরে আসছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুব সুন্দর পর্যটক কেন্দ্র এবং সুন্দর জায়গা একটা যেটা আমাদের প্রায় বলতে গেলে গোটা ভারতে বিখ্যাত সবাই জানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ব্যাপারে